নির্দিষ্ট ঋতুতে এমন কিছু রোগ আছে সেগুলি সেই সময়ে হয়ে থাকে যেমন বসন্ত রোগ এটি বেশিরভাগ বসন্তকালেই হয়ে থাকে এই রোগটিকে নির্মূল করার জন্য আমাদেরকে টিকা নিতে হবে ত টিকা নিলে এই রোগটি হবে না এই রোগটি এমন একটি রোগ একজনের হলে তা আবার বারবার হবে একটি পরিবারে যদি একজনের হয় পরিবারের সকলেরই হবে তাছাড়া পরিবারের হতে হতে পাড়াতে হবে পাড়া হতে হতে আবার অন্য পাড়াতে যাবে তাই এই রোগ প্রতিরোধ আগে করা দরকার এর জন্য আমাদেরকে বসন্ত রোগের একটি টিকা আছে সেই টিকাটি নিতে হবে